আমি আপনাদের এখানে কিছু খাবার অর্ডার করতে চাইছি মানে ধরুন আমার সাথে চারজন আসছে চারজন আমরা আপনার এখানে খাব তো ওরা তিন প্লেট চাউমিন ও দুটি চিলি চিকেন নেবে কিন্তু আমি যেটি নেব সেইটি হলো একদমই মোমো তো মোমোর যে ভিতরে মশলাটা হয় সেটা আমার জন্য একটু পার্সোনালি বানিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই আমি জানি এটা পার্সোনালি বানানো যায় না কিন্তু আমি এই জন্যে বলছি বা আপনারা আমাকে অন্য কোনো খাবার যে কোনো খাবারই সার্ভ করতে পারেন যেটাতে কম চিনি হবে নুন কম হবে এবং মশলা এগুলো একটু অল্প অল্প থাকবে মানে তেল মশলাটা যেন বেশি না হয় আমার একটু ভিতরে আলসারের প্রবলেম আছে তো সেই জন্য আমি বেশি তেল নুন খেতে পারি না তো সেরকমই কম মিশ্রণে আমাকে যে কোনো একটি পদ বানিয়ে দিলেই হবে সেটা মোমোই হোক বা অন্য কিছুই হোক যে কোনো একটি পদ আমাকে দিলেই হবে ওদেরটা ওদের মতন করে আপনারা দিয়ে দিন আমি যে আপনাদেরকে অর্ডার করে দিয়েছি ওদেরটা ওদের আগে দিয়ে দিন আমাকে কিছুক্ষণ পরে দিলেও চলবে আমি অবশ্যই অপেক্ষা করে নেব আপনারা অবশ্যই দেখুন যাতে আমার খাবারটি ভালোভাবে পরিবেশন করতে পারেন কারণ আমি মিষ্টি চাই না আর শুরুর প্রথমে নুন একদমই নিতে চাইছি না ওরা যদি নিতে চায় আমি ওদেরটা নিলে আমি অবশ্যই আপনাকে জানাচ্ছি ওরা কী নিতে চাইছে কিন্তু আমি এগুলো একদমই নিতে চাইছি না তো আপনারা যদি আমার কথা মতন আমার যে জায়গায় এটি ডেলিভারি করে দেন তাহলে কিন্তু খুব সুবিধা হয়